হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি বলুন ও আচ্ছা আগে ফোনে ডিটেলসটা জানি তাহলে আপনার কী কী সমস্যা হচ্ছে পেটে

ও রোজ পায়খানা যান ও মানে ক্লিয়ার হয় না তাই তো মুখে ব্রণ ফ্রণ কিছু বেরিয়ে যায় না না পেটের সমস্যা থেকে তো এই সব হয় ওইজন্যই আর কি সব হ্যাঁ তো ওটার জন্য প্রথমত পেটের আপনার ফটো করতে হবে রক্তপরীক্ষা অনেক কিছু করতে হবে টেস্ট করতে হবে তারপরে মানে ক্লিয়ারলিভাবে ওটা ধরা পড়বে যে অ্যাকচুয়ালি আপনার পেটে কী হয়েছে আমাদের রোজই খোলা থাকে আপনি ওই আমাদের মানে হসপিটালটা খোলা থাকে সাধারণত ওই সকাল দশটা থেকে রাত্রি রাত্রে সারা রাতই খোলা পাবে হসপিটাল বলে কথা তো খোলা রাখা হয় হ্যাঁ হ্যাঁ আমি ওই বৈকালের দিকে আসি চারটের সময় আপনাকে তো আগে নাম লেখাতে হবে তাই না আপনি ভোরবেলায় ভোর ভোরবেলায় সকাল আটটা আটটা নটার সময় এসে আমাদের অফিসে মানে যেটা ইয়ে থাকে যেখানে বসে ম্যানেজার তার কাছে গিয়ে আপনি নাম লিখিয়ে আসবেন তারপরে আপনাকে ডেট বলে দেওয়া হবে তারপরে সেই ডেটে এসে আপনি দেখাবেন আপনি চলে আসবেন শনিবার কালকে তো শনি রবি আপনি সোমবার চলে আসবেন সকালে নাম লিখিয়ে যাবেন দেখুন ফিজ তো আমি সাধারণত মানে হাজার টাকা করে নিই এবার আপনারা যেহেতু এখানেরই মানুষ তাই আপনাকে টু পারসেন্ট ডিস্কাউন্ট করতেই পারি আটশো টাকা ফিজ নেব হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানেই আছে ওখান দিয়ে আপনি কিনে নেবেন মানে আমাদের হসপিটালের ওখানেই আছে দোকানটা নিচে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ